পশ্চিমবঙ্গের এখন ক্ষমতাসীন দল হলো তিন তৃণমূল কংগ্রেস এবারে গ্রামের কোনো সমস্যা দেখা দিলে কি কোনো কিছু ঝগড়াঝাটি অশান্তি কিছু হলে তার জন্যে গ্রাম সদস্যকে জানাতে হয় এবার গ্রাম সদস্য সেটা গ্রামে বসে মীমাংসা করার চেষ্টা করে যদি একান্ত গ্রাম সদস্য করতে না পারে তখন সেটা পঞ্চায়েতে পাঠিয়ে দেয় এবার পঞ্চায়েতে অনেক সময় সবাইকে ডাকা ডাক করিয়ে যাদের সাথে গণ্ডগোল ডাক করিয়ে সেটা চেষ্টা করে মীমাংসা করার এবার অনেক সময় মীমাংসা হয়েও যায় এবার অনেক সময় হয়ও না এবার যদি একান্ত পঞ্চায়েতে মীমাংসা না হয় তখন থানায় পাঠিয়ে দেয় এবার থানায় মীমাংসা প্রথমে করার চেষ্টা করে যদি না করতে পারে সে এখন কোর্টে পাঠিয়ে দেয় আর বর্তমানে আমাদের গ্রামে এখন আমাদের হিন্দু মুসলিম আমরা সব মিলেমিশে থাকি হিন্দুরা মুসলিমদের যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে যাওয়া হয় এবার মুসলিমদেরও হিন্দুদের অনেক অনুষ্ঠানে নেমন্ত্রন্ন করেলেও তারা যাতায়াত করে এ দিক দিয়ে আমাদের গ্রামে কোনো সমস্যা নেই আমরা সবাই এখানে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি